হরি ওম হ্যাঁ বলো

ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা কারা কারা এরকম এ মিস ইউস করছে কাজ তাদের জন্যে তুমি একটা নামে কমপ্লেন করো তারপর আমি ব্যবস্থা দেখছি ঠিক আছে সব তো ঠিক আছে আমি আসছি ব্রাঞ্চে আসছি তুমি লিখিত একটা কাগজ জমা দাও এসে তোমাদের এই দপ্তরের মিমাংসা করে দিয়ে যাচ্ছি কাজ করব না বললে তো হবে না স্যালারি নিয়ে কারবার এসব প্রত্যেকটা মানুষকে স্যালারি দেওয়া হচ্ছে কাজ কেন করবে না লোকের জন্যে ব্যাংক তো জনগণের জন্যে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি তুমি লিখিত লিখিত কমপ্লেন দাও তারপর দেখছি কী করা যায় হুম হুম হুম